আমার এস্থানীয় ভাষায় আরামবাগ টি ভি বলে একটি পোগ্রাম হয় যেটি আমি দেখি সেটি বাংলা ভাষায় আরামবাগ টি ভি আমার খুব ভালো লাগে ওখানে একদম সঠিক নিউস খবর দেখায়